হ্যাঁ ব্যোমকেশ বক্সী শরদিন্দু রায়ের লেখা বই অনেক বিখ্যাত হয়েছে এবং আমাকে অনেকজন পড়ার সুপারিশ করেছেন কিন্তু আমি অনেক অনেক ক্ষেত্রে সেই তার কারণগুলো বুঝতে পারি নি তো এটি আমার অনেক বই পছন্দ হয়েছে আবার এটি অনেক কারণে অপছন্দ হয়েছে আমি আমার না বুঝতে পারার জন্য এটি আমি অপছন্দ করেছি